হ্যাঁ রে বলছিলাম যে সামনে তো স্বাধীনতা দিবস আছে তো এটার জন্য কি কি করবি স্কুলে ভাবছিলাম ভাবছিলাম যে এতো খাটনির মধ্যে না গিয়ে ওই কিছু নাইন টেনের স্টুডেনদেরকে যদি দায়িত্ব দেওয়া যেতো তাহলে বোধয় বেশ ভালো হতো তো ওই টেনের যে সেকশন বি এর যে কয়েকটা ছেলেমেয়েগুলো আছে ওরা খুব এক্সপাট এসবে ওদেরকে বলে দিচ্ছি একটা প্ল্যান তো আছে স্কুলে ওই স্কুলটা একটু ডেকোরেট করা আর সুইপারকে বলে দিচ্ছি যে একটু সব কিছু পরিষ্কার করে পরিষ্কার করে দেবে আর ওদের বলে দিচ্ছি যে ওই ফুলটুলগুলো সব অ্যারেঞ্জ করে নিতে মার্কেট থেকে নিয়ে আসতে আর বাচ্চাদের জন্য ওই রিবন রিবন কয়েকটা টুপি হুম কয়েকটা আর হচ্ছে এ ছোটো ছোটো ফ্ল্যাগগুলো এগুলো নিয়ে হ্যাঁ সব নিয়ে আর স্কুলের প্রায় দু তিন প্যাকেট করে নিলে হয়ে যাবে আর র্যালিটা র্যালিটা হচ্ছে ওই স্কুল থেকে ব্লক অব্দি ব্লকের ওটা দিয়ে গিয়ে আর ওই বাজারে ওটা দিয়ে ঘুরে থানার সামনে দিয়ে আবার স্কুলের কাছে অব্দি নিয়ে আসলে মোটামোটি হয়ে যাবে এই এই হচ্ছে আর গিয়ে যেটা হচ্ছে যে কিছু মিষ্টি মুখের জন্য কী নেওয়া যায় চকলেট না জিলিপি জিলেপি চকলেট চকলেটের আর কি দরকার দু পিস জিলেপি আর একটা করে পাঁচ টাকা দামের কেক কেক দিয়ে দিবো ঠিক আছে ঠিক আছে তাহলে সেগুলোই করছি আর যেটা হচ্ছে যে দু দু তিনজন কয়েকটা মানে ছোট্টো করে কি সাংস্কৃতিক অনুষ্ঠান করা যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে নৃত্য পরিবেশন আর সঙ্গীত পরিবেশন আর হচ্ছে গিয়ে একটা যদি একটা ওই দেশভক্তির গানগুলো যে এখনকার বাচ্চাগুলো খুব সুন্দর করে করছে ক্লাসিকাল ডান্সগুলো ওগুলো করে দিবো বেশি না ছোটো করে ওই দু ঘণ্টার মতো দু ঘণ্টার মধ্যে করে আর তারপরে র্যালি ট্যালি করে আসার পর দু ঘণ্টার মধ্যে এগুলো করে হ্যাঁ তারপরে ওদেরকে সবাইকে মিষ্টি মুখ করিয়ে আর ছুটি কালকের দিনে ঠিক না তাহলে ওদেরকেই দায়িত্ব দিয়ে দিচ্ছি হ্যাঁ আর কী আমরা তো ওরাই বেশ ভালো করে করবে আর এ ওদের আমি আর হচ্ছে কালকে তো আর কোনো ক্লাস হচ্ছে না তাহলে গ্রুপে একটা ম্যাসেজ করে দিই যে কালকে কোনো ক্লাস হবে না শুধু অনুষ্টান হবে আর জাতীয় পতাকা উত্তোলন হবে ঠিক ঠিক আছে